আমি আমার অসুস্থতার জন্য সাধারণভাবে হাসপাতালে যেতে খুব একটা পছন্দ করি না বেশিরভাগ ক্ষেত্রে ঘরোয়া চিকিৎসাই পছন্দ করি কিন্তু কিছু ক্ষেত্রে যদি শরীরটা বেশিই খারাপ হয়ে যায় বেশিই অসুস্থ হয়ে থাকি তখন আমি হাসপাতালে যেতে পছন্দ করি তাছাড়াও ঘরোয়া রকমভাবে আমি বিভিন্ন রকম আমার সাধারণ যে অসুস্থতাগুলি আছে সেগুলি প্রতিরোধ করে থাকি যেমন জ্বর হলে আমার ঠান্ডা লাগলে আমার তুলসী পাতা ব্যবহার করি এছাড়াও যদি কারোর পায়খানার অসুবিধা হয় তখন তাকে আনারস পাতার রস খাওয়ানো হয় এছাড়াও যদি জ্বর হয় তখন তাকে তুলসী পা তুলসী নয় শিউলি পাতা শিউলি পাতাকে বেঁটে ঘঁষে তার সাথে মধু মিশিয়ে খায় এর ফলে ওই জ্বর দূর হয় তো আমি সাধারণভাবে আমার অসুস্থতার জন্য এই এই প্রতিকারগুলি ব্যবহার করে থাকি